পশ্চিম বর্ধমান জেলার পালিত প্রধান সাংস্কৃতিক উৎসব তো প্রথম কথা বলতে গেলে আমরা পশ্চিম বর্ধমান জেলায় বসবাস করি তাতে আমরা নিজেকে খুবই গর্ববোধ করি এবং এখানের যে বিভিন্ন যে সাংস্কৃতিক উৎসবগুলি আছে সেগুলি আমাদের জীবনকে অনেক প্রতিফলিত করে এবং আমরা আমাদের জীবনের যে আনন্দ উপভোগ সবকিছু আমরা এই সাংস্কৃতিক উৎসবের মধ্যে দিয়ে ভাগ করে নিই এবং আমরা এই সাংস্কৃতিক উৎসবের সাহায্যে একে অপরের সাথে মেলামেশা একে অপরের সাথে দেখা হওয়া একটা মেলার মধ্যে সবাই একসাথে ঘোরাঘুরি করা আনন্দ করা ফুর্তি করা সবই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় তো সাংস্কৃতিক উৎসবের মধ্যে দিয়ে বলতে গেলে যেমনি হচ্ছে দীপাবলি হোলি এগুলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অফুরন্ত মানব জীবনের একটি ছাপ ফেলেছে হোলি যেমনি হচ্ছে যেমনি আমাদের যেটা হচ্ছে বসন্ত উৎসব তো এই বসন্ত উৎসবটি কি হচ্ছে না হোলি এই হোলিতে আমরা একে অপরের গায়ে রং লাগাই এবং রঙ লাগিয়ে সেটা একে অপরের আনন্দ মজা করি সবকিছু করি এবং হোলির মধ্যে যে বাসন্তী পুজো সেই বাসন্তী পুজোও হয় এবং রাধাকৃষ্ণের পুজো হয় এবং একে অপরকে আবির লাগানো হ্যাঁ বড়দের পায়ে আবির লাগানো ভগবানকে যা ঠাকুরের পায়ে আবির লাগানো সবকিছু করা হয় এবং এগুলো আমাদের জীবনকে অনেকভাবে আনন্দিত ও মোহময় করে তুলেছে এবং এই হোলি আমরা যে কোনোভাবে আগের দিনকে যেমনি ন্যাড়া পোড়া করে সেটা ন্যাড়া পোড়া করে সেখানে আমরা আনন্দ উপভোগ করি এবং পরের দিনকে সেই সকাল সকাল উঠে রঙের জল গুলে সেখানে পিচকারি দিয়ে রঙ ভরে একে অপরের গায়ে রঙ ফেলা আবির দেওয়া এগুলো সবকিছু আমরা সাংস্কৃতিক উৎসবের মধ্যেই পাই এবং যেটা বলতে গেলে দীপাবলি দীপাবলি কি হচ্ছে না দীপাবলি যেমনি আমাদের কালী পুজোর পরের দিনকে দীপাবলি হয় দীপাবলিতে আমরা ঘরে সবাই একসাথে প্রদীপ জ্বালাই এবং প্রদীপ জ্বালিয়ে সেখানে আমরা বিভিন্ন ধরনের বাজি ফটকা ফাটিয়ে উপভোগ করি এবং প্রদীপ জ্বালিয়ে টুনি বাল্ব লাগিয়ে আমরা আমরা যে দীপাবলি সেই দীপাবলিটা আমরা উপভোগ করি এবং এই দীপাবলিতে আমরা যে রঙ্গোলি যেটা হয় সেটা রঙ সাজাই এবং সবাই মিলে একসাথে মেলাতে ঘুরতে যাওয়া সবকিছু করি এবং আনন্দ ফুর্তি করি তো এইভাবে আমাদের সাংস্কৃতিক উৎসবগুলি আমাদের জীবনে একটা অফুরন্ত প্রভাব ফেলেছে